আমি কখনও বাংলা ভাষা লিখতে বা পড়তে অসুবিধার সম্মুখীন হয়েছি কিনা বলতে গেলে বলতে হয় যে না কোনদিনই সেটা হইনি কারণ বাংলা ভাষা তো আমার মাতৃভাষা বাংলা ভাষায় কোনোদিনও অসুবিধার সম্মুখীন হওয়ার কথা ভাবাই যায় না বাংলা ভাষাতেই আমার মানে নাড়ি কাটা এবং বাংলা ভাষাতেই আমি জন্মেছি বাংলা ভাষা নিয়েই আমি জন্মেছি বাংলা ভাষা নিয়েই আমি মরবো